হ্যাঁ আমি সত্যি কখনো বড়ো মাছ ধরি নি সেই অর্থে সাধারণত ছোটো মাছ এমনি মিডিয়াম সাইজের মাছ বেশিরভাগ সময়েই ধরে থাকি এক দিন এতো বড়ো একটা মাছ ধরেছি যেটা আমি কখনোই আশা করি নি যে এই ধরণের মাছ আমি কোনো দিন ধরতে পারি বলে তো সেই যে দিন আমি বড়ো মাছটি ধরেছিলাম সেদিন আমার খুবই আনন্দ লেগেছিলো যে এতো বড়ো মাছ আমার জীবনে প্রথম আমি ধরলাম তো ধরে আমার খুবই ভালো লেগেছিলো মাছটির ওজন প্রায় চল্লিশ কেজির ওপরে ছিলো এইটা আমার খুব আনন্দ লেগেছিলো ধরে